বিদ্যুৎ বলতে কারেন্ট আমাদের এখানে ঝড় বৃষ্টি হলে কারেন্ট থাকে না যার ফলে মানুষের খুব অসুবিধা হয় কারেন্ট বাঁচানো খুবই ভালো কারেন্ট থাকলে আমাদের অনেক সুবিধা হয়